হ্যালো হ্যাঁ সুভাষ দা আরে দাদা বাড়ি পৌঁছে গেছেন আপনি তো আমাকে বাড়ি দিয়ে গেলেন এত রাত্রে বলি দেখি আপনি ভালোভাবে বাড়ি পৌঁছেছেন কি আচ্ছা ঠিক আছে আর আপনার ওই টাকাটা না যেটা ওই মানে দু হাজার টাকা আপনি বললেন যে কোন জনের জন্য যে টাকাটা তা আপনার ফোন ফোনপে করে দিয়েছি একবার দেখে নিন তো হ্যাঁ ঢুকেছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ দাদা হ্যাঁ ধন্যবাদ রাখছি হুম